হ্যালো হ্যালো হ্যাঁ বলছি পৌরসভার থেকে বলছেন হ্যাঁ বলছি আমাদের বিগত দু মাস তিন মাস ধরে রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে বাড়ির সামনে পুরো রাস্তাই আমরা বেরোতে পারছি না ঢুকতে পারছি না গাড়ি ঢোকানো যাচ্ছে না বাচ্চারা স্কুল যেতে পারছে না জল জমে রাস্তার খোয়া পাথর এমন ভাঙা অবস্থায় দুজন বৃদ্ধ মানুষ যেতে গিয়ে তো পড়েই গেছে আচ্ছা এইভাবে কতো দিন চলবে বলুন তো আমি আমি বোড়াল থেকে বলছি চৌতিরিশ নম্বর ওয়ার্ড চৌতিরিশ নম্বর ওয়ার্ড মেট্রো কেমিকেল গেটের অপোজিটে ঋষি রাজনারায়ণ রোড আপনারা অব তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন খুব প্রব্লেম হচ্ছে জল জমে মশা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কী করে থাকবো বুঝতেই পারছি না ঠিক আছে অতি অবশ্যই তাড়াতাড়ি করবেন হ্যাঁ ওকে ঠিক আছে অ্যাঁ বলুন

ঠিক আছে ধন্যবাদ